দাদা পোশাক এসছে নতুন ঠান্ডার যেমন সোয়েটার প্যান্ট ও কেমন কেমন দাম আছে বলুন দেখান দেখি ছেলেদের নেবো ছেলেদের নেবো ছেলেদের নেবো নিকের ব্র্যান্ডেড জ্যাকেট হ্যাঁ দিন ভালো ও আচ্ছা

হ্যাঁ বলেন হ্যাঁ এর দাম কতো বলুন তো অনেক দাম হ হুম দেখান এর দাম কতো অ্যামাউন্ট ও অন্য মাল দেখান অন্য মাল দেখান হুম দেড় হাজারের মধ্যে দেখান আপনাদের এটা বড়ো দোকান তো সব থেকে

এটার অ্যামাউন্ট কতো সেই তো দুহাজারের সেই তো দুহাজারের মধ্যে দেখাচ্ছেন একটু দাম কম আনলে হতো না ঠিক আছে এটা দিয়ে দিন আর একটু প্যান্ট দেখান ওই জিন্স প্যান্ট

এর অ্যামাউন্ট কতো ঠিক আছে দিয়ে দিন